টেলিভিশনে আমার প্রিয় অনুষ্ঠান হলো আদালত এখানে আমি দেখি কে ডি পাঠক কী করে সত্যের জয় ঘটায় হয়তো কে ডি পাঠক প্রথমে হেরে গেলেও শেষে সে জিতবেই এবং দেখেছি আমি মিথ্যার আশ্রয় থেকে নিয়ে হোক বা কোনো বৈজ্ঞানিক সত্যের সাহায্যে হোক বা কোনো কিছু সাহায্যে কে ডি পাঠক সেই ঘটনা জেতেই কে ডি পাঠক ওর অনুষ্ঠান দেখতে দেখতে সে বুদ্ধি বানিয়ে ফেলে কীভাবে আমি আমার মক্কেলকে জেতাবো এবং কে ডি পাঠক কে ডি পাঠকের এই শোটিতে আমি দেখেছি সত্যের জয় আছে সেটা হয় কখনো দেরিতে কখনো খুব দেরিতে বা কখনো তাড়াতাড়ি কিন্তু সত্য সর্বদা প্রতিষ্টিত হবে এবং মিথ্যা এক দিন মুখ থুবড়ে পড়ে যাবে